হ্যালো হ্যাঁ বলছি যে আপনি তো শুভর গার্জেন বলছেন হ্যাঁ বলছি আপনার আমাদের স্কুলের ইউনিট টেস্টের রেজাল্ট বেরিয়েছে আর আপনার

তো ও খুব একটা বেশি ভালোও পায়নি আবার খুব একটা বেশি খারাপও পায়নি ও কুড়িতে নয় পেয়েছে দেখুন ওর না প্রচণ্ড বানানে ভুল হচ্ছে ও সবই ঠিক লিখছে এত বানানে ভুল হচ্ছে এবার আমাদের পক্ষে এভাবে তো বানানগুলোকে ভুল দেখে নম্বর দেওয়া তো উচিত নয় আর হ্যান্ডরাইটিং ওর খুবই খারাপ মানে এতটাই বাজে হ্যান্ডরাইটিং করছে যে আমাদের টিচারদের পক্ষে ওই লেখা উদ্ধার করাটা খুব চাপের হয়ে যাচ্ছে খুব সমস্যার ব্যাপার আর এমনি তো অমনোযোগী মারাত্মক যে যে কোশ্চেনগুলো লিখেছে সে সে কোশ্চেনগুলো আরেকটু ভালো করে লিখতে পারত হুম

হুম হুম হুম শুনুন ওকে না সারাক্ষণ ওকে না সারাক্ষণ না পড়িয়ে ওকে বেশি করে লেখাবে মানে ওকে যেটা করবেন আপনি ধরুন বাড়িতে পড়াচ্ছেন সেই পড়ানোটা আপনি ওকে ধরুন যেটুকু পড়ালেন সেটুকু ওকে লিখতে দিলেন চারটে থেকে পাঁচটা কোশ্চেন সে সেগুলো ওকে বলুন পড়ে ওগুলো লিখে মুখস্থ করতে দিয়ে আপনি চেক করাবেন সে আপনিও পড়ান বা ওকে যদি কোনও প্রাইভেট টিউটরও পড়ান তাকেও আপনি যে সেম কথা আপনি যদি সাজেস্ট করেন তাহলে ওর জন্য ভালো আর যা কিছু করছে ও করুক বাচ্চারা তো খেলবেই কিন্তু তার মধ্যেও যদি পড়ার প্রতি যদি ও মনোযোগী হয় সেটা ও কী করে কনসেনট্রেশন যদি আসে সেটা যাতে মানে ইয়ে ভালো করে দেখা যায় না না না না বাচ্চাদের আপনি আপনি বই পড়ান আপনি বই পড়ান আপনি বই পড়তে দিন আপনি আপনি হুম ওটাই হয়েছে ব্যাপারটা আপনি কমিক্স বই নিয়ে আসুন অথবা অথবা এমনও হতে পারে যে আমরা যেহেতু যে খুব ছোটবেলায় না আমরা ওরকম ফেয়ারি টেলসের গল্প পড়তাম তো ওকে না ওগুলোর মধ্যেও আপনি কিছুটা ওকে এনগেজ করতে পারেন যে এটা না করলে তুমি যদি মানে নিজের কাজটা টাইম মতো না কর সে নিজের কাজটা না করে তুমি যদি অন্য কোনও কাজ কর সেখানে তোমার কয়েকটা ক্ষতি হতে পারে সে এখন তোমার নিজের কাজ হচ্ছে পড়াশোনা করা তো সে পড়াশোনাটা তুমি এখন কান্টিনিউ কর তো এই এই এই ধরনের কথা মানে এইভাবে যদি ওকে মোটিভেট করা যায় আমার মনে হয় খুব ভালো হবে আর শুভ তো এমনিও খুব ভালো স্টুডেন্ট ও মানে কম নম্বর পাচ্ছে মানে সেটা দেখে আমাদেরও একটু অবাকই হচ্ছি আমাদেরও একটু অদ্ভূতই লাগছে না না ঠিক আছে না না ঠিক আছে এটা তো ওর ফার্স্ট ইয়ে এবার আমাদের ওপর তো দায়িত্ব পড়ে যাতে বাচ্চারা যাতে সবাই ঠিকঠাক করে পড়াশোনা করে সেই জন্যই তো আপনাদেরকে ফোন করা তা আমি চাইব ইন ফিউচার ও যাতে এ ধরনের কোনও সমস্যার মধ্যে ওকে না পড়তে হয় আর ও আরও ভালো রেজাল্ট করবে কারণ আরও ভালো রেজাল্ট করতে পারবে ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ